এই খেলাধুলায় অনেক খেলাধুলায় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে খেলতে গেলে দুর্ঘটনা হবেই সেই ব্যাপারটা নিয়ে কিছু সুবিধা করা দরকার চোট তো খেলা খেলাধুলা করতে গেলে চোট লাগবেই হাত পা ছড়ে যায় ফুলে যায় বল লেগে যায় অনেকের মাথা ফেটে যায় পা ভেঙে যায় হাত ভেঙে যায় মানে শরীরে কিছু না কিছু একটা হয়ই সেই সব ব্যাপার নিয়ে সব জায়গায় একটা ব্যবস্থা করা দরকার অঞ্চলে আর সুবিধা স্বাস্থ্য স্বাস্থ্য সুবিধা করা একটা দরকার